হ্যাঁ বলছি আপনি কে বলছেন স্বসহায়ক দল তো আমি করিয়ে দিতে পারব কিন্তু একটা স্বসহায়ক দল খোলার জন্য কিছু কিছু নিয়ম থাকে যেমন ধরো প্রথমেই দরকার হয় দশজন লোক তুমি কি দশজন লোক ঠিক করেছ হ্যাঁ ঠিক আছে তাহলে তোমরা দলটা করতেই পার তাহলে সেক্ষেত্রে তাহলে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো তাদের সবকিছু একসাথে করে তারপর আমার কাছে জমা করো তখন আমি তোমাদের গ্রুপটা খুলতে সাহায্য করব দশ জনের নাম নিয়ে তাদের সই নিয়ে তাদের সব ডকুমেন্টস নাও ঠিক আছে হ্যাঁ একদম আপনি এসে আমার কাছে জমা করে চলে যাবেন আমি তারপর গিয়ে জমা দিয়ে দেবো এই দলটা খুললে ধরো তোমার অনেক লোনের প্রয়োজন হয় মানুষ ধরো বাড়ি ঘর তৈরি করছে বা বিভিন্ন ক্ষেত্রে তাদের তো টাকার দরকার হয় জীবনে লোন পাবে ধরো এখন হঠাৎ করে যদি আমি ব্যাঙ্কে গিয়ে বলি আমার লোন লাগবে ব্যাঙ্ক কি আমাকে লোন দেবে কিন্তু এই গ্রুপটা যদি তুমি খুলে রাখো তখন সেক্ষেত্রে তুমি লোনটা পাবে কিন্তু তোমাকে একটা বার্ষিক ধরো বারো পারসেন্ট হার সুদে লোনটা নিতে হবে এবার সেটা তুমি এক বছরে শোধ করতে পারো সেটা বিভিন্ন ভাবে শোধ করতে পারো ধরো মাসের ইয়ে ভরলে কিস্তি করলে যে এক মাসে এত টাকা দেবো এক বছরের মধ্যে শোধ করতে হবে বা তুমি বছরে তিনটে কি চারটে কিস্তি করলে এভাবেও শোধ করতে পারো কিন্তু বারো পারসেন্ট সুদ ওটা দিতে হবে বারো পারসেন্ট সুদে ওটা হবে এবার ওটা তোমাকে ব্যাঙ্কে গিয়ে কথা বলতে হবে তো ওটা তো আমি বলতে পারব না আমি তোমাকে গ্রুপটা খোলার জন্য সাহায্য করতে পারি এবং যদি দরকার হয় তাহলে হয়তো আমি ব্যাঙ্কে গিয়ে তোমার সাথে গিয়ে কথাও বলে দেবো ব্যাঙ্কে ওখানে ব্যাঙ্কের সাথে গেলেই ভালো আমি জানি যে বারো পারসেন্ট সুদটা লাগে এরপর তারপর ব্যাঙ্কের লোকেরা বলতে পারবে যে ওর থেকে কমে হবে কি হবে না ব্যাঙ্কে গিয়েই তোমাকে সবকিছু ওই সুদটা করার জন্য ব্যাঙ্কে যেতে হবে ব্যাঙ্ক আচ্ছা ঠিক আছে তোমরা ওটা গ্রুপটা আগে দশজন ঠিক করো দিয়ে ডকুমেন্টসগুলো আমার কাছে জমা করো আমি হচ্ছে গ্রুপটা আগে খুলি তোমাদের তারপর তো লোনের কথা তারপর লোনের কথা গিয়ে ব্যাঙ্কে বলে তারপর লোন হবে ঠিক আছে আচ্ছা আরেকটা কথা একটা দল খুললে কিন্তু তোমাকে মাসিক একটা একশো টাকা বা কত একটা টাকা দশজন মানে প্রত্যেক দশজনকেই জমা করতে হবে প্রত্যেক মাসে জানো তো ঠিক আছে তাহলে সব ডকুমেন্টস জোগাড় করে জমা করে হ্যাঁ